হ্যাঁ হ্যালো বিশ্বজিৎ শোন না বলছি আমি তো একটা চাকরি পেয়েছি জানিস হ্যাঁ তো তার মাইন এটা তো চল্লিশ হাজার টাকা জানিস এবার শুনতে পাচ্ছি নাকি ট্যাক্সের আওতায় চলে আসবো তো আমার তো প্যান কার্ড নেই হ্যাঁ তো ওই মানে ট্যাক্সের আওতায় চলে এলে প্যান কার্ডটা মাস্ট লাগবেই ঠিক আছে তো বলছি প্যান কার্ডের জন্য তাহলে কী কী মানে ডকুমেন্টস দিতে হবে একটু যদি বলতিস ভালো হতো হ্যাঁ কী মানে আধার কার্ড হ্যাঁ আধার কার্ড তো আছে সব ঠিকই আছে আর ভোটার কার্ড হ্যাঁ দুটোই আছে ঠিক আছে এই দুটোই নিয়ে গেলে হয়ে যাবে তো হুম ঠিক আছে বুঝতে পেরেছি তো কোথায় যেতে হবে কেউ কেউ কি তো জানাশোনা আছে কেউ এরকম করে এরকম মানে ভালো হ তো সুবিধা হতো আর কি মানে খুব তাড়াতাড়ি লাগবে তো কারণ এখানে না জমা দিলে আবার এটাও পিছিয়ে যাবে হঁ খুব তাড়াতাড়ি জমা দিতে বলছে প্যান কার্ডটা হ্যাঁ ঠিক আছে তাহলে তুই আই একসাথে তাহলে যাবো তোর বন্ধু হওয়াই যেখানে জানাশোনা আছে সেখানে সুবিধা হতো আমার হ্যাঁ ঠিক আছে তাহলে কবে আসছিস বলি দু তিন দিনের মধ্যে হলে তো খুব ভালো হয় হ্যাঁ আমার এখন খুব এমার্জেন্সি দরকার পড়ে গেছে যতটা তাড়াতাড়ি পারিস যদি আসতিস খুব ভালো হতো আর কি মানে প্যান কার্ড নাম্বারটা অবশ্যই লাগবে না আমার হ্যাঁ এখন কদিনের মধ্যে নাম্বার দিচ্ছে জানিস কি এটা প্যান কার্ড নাম্বার হ্যাঁ দু তিন দিনের মধ্যে দিলে তো খুবই ভালো হয় সুবিধা হতো আর কি হ্যাঁ যদি তিন দিনের মধ্যে দেয় খুব ভালো হতো হ্যাঁ ঠিক আছে তাহলে আই হ্যাঁ থ্যাংকস আসিস তাড়াতাড়ি চলেো আসিস থ্যাংক ইউ